স্কুলে আমার প্রিয় বিষয় হল ইতিহাস যেটা এখনও আমার খুব প্রিয় এবং এই ইতিহাসটা নিয়ে আমি এখন অনার্স করছি এবং এটা নিয়ে এখন আমার অনেক এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে এবং এইটা নিয়ে আমার ভবিষ্যৎ গড়ারও ইচ্ছে রয়েছে আমার যে বিষয়টি সবচেয়ে কঠিন লাগে সেটা হচ্ছে গণিত আর যে জিনিসটা এখনও আমার কঠিন লাগে এবং ভবিষ্যতে ভবিষ্যতেও জিনিসটা খুব কঠিনই লাগবে আমার আমার স্কুল জীবনের সবথেকে খুশির দিন হল যেদিন হচ্ছে আমরা টিচার্সদের দিন যেদিন হচ্ছে আমরা নিজেরা টিচার হতাম এবং স্যারেরা হতেন ছাত্র ছাত্রী এবং তাদের হচ্ছে আমরা ক্লাস নিতাম এটাই